বাচ্চাদেরকে পাঁচ বছর থেকে আঁকা পেনসিল ধরানো সমস্ত কিছু এসব শেখানো খুবই দরকার কারণ তাদের তখনই ব্রেনে এসব ঢোকে আসবে যেগুলো ওরা ক্যাপচার করতে পারবে নিজেদের কী এভাবে করলে সুন্দর আসবে পাঁচ বছর থেকে দেখুন এইসব কিছু করতে শুরু করে বাচ্চারা তখন একটা সময় পর সেই বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে খুবই ভালোভাবে শিক্ষিতভাবে দাঁড়িয়ে যে ওঠে সেই বাচ্চাটাকে পাঁচ বছর থেকে শুরু করে দিতে হবে